পশ্চিম বর্ধমানের জেলার লোকেদের প্রতিদিন নানা সমস্যার সন্মুখীন হতে হয় বিদ্যুৎ ব্যবস্থা পানীয় জলের সমস্যা পরিবেশ পরিচ্ছন্নতা এরকম অনেক কিছু পশ্চিম বর্ধমান জেলার লোকেদের পানীয় জলের সমস্যা হচ্ছে বড় সমস্যা সেক্ষেত্রে দেখতে গেলে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে দামোদর নদ এক সময় এই দামোদর নদকে বলা হত বর্ধমানের দুঃখ কিন্তু বর্তমানে বর্ধমানের দুঃখ তো নয়ই এখন তা হয়ে গেছে পানীয় জলের সমস্যা বন্যার মুখোমুখি তাদেরকে হতে হয় না পর্যাপ্ত পরিমাণে পানীয় জলও তারা পায় না সেদিকে প্রশাসনকে নজর দিয়ে পরিবেশের দুঃখকে ঘোচাতে হবে পশ্চিম বর্ধমানের দুঃখকে বর্তমানের দুঃখ হল পানীয় জল সেই পানীয় জলের দুঃখকে ঘোচাতে হবে এছাড়া পশ্চিম বর্ধমান জেলার ব্যবসায়ীদের দাবী জেলাকে উন্নত করতে হলে শিল্পে নজর দিতে হবে সেই জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে তাদের মধ্যে শহরে যানজট মুক্ত করতে হবে ফ্লাইওভার বানানো শিল্পের জন্য জমি অধিগ্রহণের সমস্যা যেন না হয় সেদিকে নজর দিতে হবে একটি বিদ্যুৎ সংস্থায় বলেছে যে পশ্চিম বর্ধমানে বিদ্যুতের পরিমাণ যথেষ্ট অন্যান্য জেলা থেকে বিদ্যুৎ অনেকটাই সস সস্তা পশ্চিম বর্ধমানে শিল্পের জন্য বহু জমি রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে রয়েছে জাতীয় সড়ক রেললাইন হেলিপ্যাড বিমানবন্দর জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকার কারণও হচ্ছে অজয় নদ অন্যদিকে হচ্ছে দামোদর নদ এর মাঝ বরাবর রয়েছে বহু ছোট ছোট নদী যেটা বড় নদীতে এসে মিশে জলের সমস্যা মেটায় ফলে বিদ্যুৎ ব্যবস্থাও প্রচুর পরিমাণে হয় পরিবেশকে দূষণমুক্ত করতে হলে পরিবেশ পরিষেবার যারা নিযুক্ত আছেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে মনোনিবেশ করতে হবে এর ফলে পশ্চিম বর্ধমানের লোকের সমস্যা অনেক কম হবে